বঙ্গোপসাগর বরাবর ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ বিভিন্ন সংস্কৃতি জাতি ধর্ম মানুষ এবং ভাষার একটি জটিলভাবে বোনা গল্প সরবরাহ করে এই অঞ্চলটি একটি বৈচিত্র্যময় ভূসংস্থানের সাথে আশীর্বাদযুক্ত যার মধ্যে রয়েছে উত্তরে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে গাঙ্গেয় বদ্বীপ সুন্দরবনের সুন্দরবন যা উপকূলীয় অঞ্চলে সবুজ থেকে শান্ত সমুদ্রসৈকত সমস্ত ছায়া দিয়ে আশেপাশের এলাকাকে রঙ করে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উভয়ক্ষেত্রেই যা অফার করে তা দিয়ে আপনাকে অবাক করবে পশ্চিমবঙ্গের অত্যন্ত সূক্ষ্ম এবং মুখে জল আনা খাবারটি অনন্য অত্যন্ত চিত্রিত এবং লোভনীয় বাংলার খাবারগুলি বৈচিত্র্যময় হওয়ার জন্য বিখ্যাত মাছ ভাত থেকে শুরু করে রসগোল্লা পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত করে পশ্চিমবঙ্গের খাবার হল সুস্বাদু নিরামিষ এবং আমিষ খাবারের একটি দুর্দান্ত মিশ্রণ পশ্চিমবঙ্গের স্থানীয়দের মধ্যে বিখ্যাত কিছু খাবার হল আলু পোস্ত ইলিশ মাছের ঝোল এবং শুক্ত যা বিভিন্ন সবজি যেমন বেগুন করলা ঝোল এবং বড়ির সংমিশ্রণ বাঙালি রন্ধনশৈলীর আরেকটি সুস্বাদু খাবার হল কষা মাংস এবং মটনের একটি খাবার ঘন তরকারিকে যা একটি অনন্য স্বাদ দেয় তা হল বিভিন্ন মশলার সুমিদ্র সুবাস থালাটি সাধারণত লুচির সাথে পরিবেশন করা হয় ভারতের পশ্চিমবঙ্গ মিষ্টির জন্য বিখ্যাত এটি ছোটো বাটির মিষ্টি দই ছাড়া কোনো খাবার সম্পূর্ণ হয় না আপনি যদি মিষ্টি রসিক হন তবে পশ্চিমবঙ্গে ল্যাংচা সন্দেশ এবং রসগোল্লা সহ প্রচুর সুস্বাদু বিকল্প রয়েছে যা অবশ্যই চেষ্টা করা উচিত